হ্যাঁ লোকেশান তো আপনি নিশ্চই দেখেছেন আমি হাওড়ার বাগানের তিন মাথা যে কালী মন্দির হ্যাঁ ওর ওর পাশেই ওর পাশেই আমার বাড়ি হ্যাঁ ওখানেই থাকি আপনি ওখানে আসতে হবে আপনাকে যাবো হাওড়া স্টেশানে আমার ট্রেন আছে ট্রেন আছে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে ট্রেন আছে এমন রুট বেছে নেবেন যাতে ট্র্যাফিক জ্যাম না হয় বুঝতেই তো পারছেন ওই সময়টা সন্ধের সময় একটু ট্র্যাফিক জ্যাম হয় কী গাড়ি আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি সব ঠিকঠাক আছে তো গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে তো তো জানেন যে গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকলে পুলিশ আবার মাঝখানে ঝামেলা করে এরকম হলে আমার তখন ট্রেন ধারা দেখা গেলো চাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো অসুবিধায় নেই কোনো আপনি তাহলে ওখান থেকে আপনি আসবেন এসে আমি রাস্তাতেই দাঁড়াবো নিয়ে এলে আমি রাস্তার থেকে ওখান থেকে উঠে পড়বো আর ফোন নম্বর তো আপনার কাছে আছেই ঠিক আছে আপনি তাহলে চলে আসুন দেখবেন আপনার ওই যেগুলো বললাম যে কাগজপত্রটা ঠিকঠাক যেন থাকে আমার যেন মাসখানের সমস্যা না হয় ট্রেন মিস করা বা একটু আগে আমাকে পৌঁছেতে হবে ও কোন কোন প্ল্যাটফর্মে দেয় প্লাটফর্মে তো কোনো ঠিক নেই ওখান থেকে আসতে এবার ঠিক আছে আপনি তাহলে আসুন আমি রেডি হয় থাকবো আপনি চলে আসুন ঠিক আছে তাহলে দেখা হচ্ছে হুম আসুন রাখলাম